আমি অ্যামাজন থেকে কয়েকদিন আগে একটা সালোয়ার কিনেছি কিন্তু সালোয়ারটা আমার খুব পছন্দ নয় কারণ ছবিতে সালোয়ারটা যেমন সালোয়ারের রঙটা যেমন দেখেছিলাম কিন্তু ঠিক তেমন পাইনি যখন সালোয়ারটা এল তখন খুলে দেখছি তারপরে পরলাম সালোয়ারটা সাইজে ছোট তারপর নিচের দিকে সুতোগুলো ঝোলানো তারপর রঙটা ফ্যাকাশে হয়ে গিয়েছে সেইজন্য আমার খুব পছন্দ নয়